গাছ রোপণ থেকে শুরু করে গাছকে বড়ো করা বা পরিণত করার জন্য একাধিক পন্থা অবলম্বন করতে হয় এবং সেটা গাছের জাতি বা নাম অনুযায়ী বিভিন্ন গাছের বিভিন্নরকমভাবে পরিচর্যা করতে হয় যে সমস্ত গাছ ছোটো গাছ সেইসমস্ত গাছে পরিচর্যা অনেক বেশি করতে হয় বড়ো গাছের ক্ষেত্রে পরিচর্যা অনেকটাই কিছুদিন যাবার পর পরিচর্যা অনেকটাই কমিয়ে দিতে হয় এবং সঠিক সময়ে একে রোপণ জল প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ সমস্ত কিছু করতে হয় তো আমি যখন বাড়ির বাইরে যাই যে সমস্ত গাছ যথেষ্ট বড়ো হয়ে গিয়েছে বা বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়নি সেক্ষেত্রে পাঁচ দশদিন আমি বাইরে গেলেও তাদের রক্ষণাবেক্ষণের বিশেষ কোনো প্রভাব পড়েনি কিন্তু যেসমস্ত গাছ ছোটো এবং তাদের যথেষ্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তাদের সঠিক সময়ে জল দেওয়া সঠিক সময়ে জৈব সার দেওয়া সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করা সেক্ষেত্রে আমি যখন বাড়ির বাইরে যাই আমার মাকে বা প্রতিবেশীদেরকে বন্ধুদেরকে সেইসমস্ত ছোটো গাছের পরিচর্যার সঠিক নিয়ম পন্থা সমস্ত কিছু বলে যাই বা বুঝিয়ে দিয়ে যাই এবং তারা দায়িত্ব সহকারে সেই সমস্ত গাছের সঠিক সময়ে জল দেওয়া সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করে এবং সঠিক সময়ে রাসায়নিক সার প্রয়োগ সমস্ত কিছু করে থাকে এবং সেইভাবেই তারা পরিচর্যা করে